হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা বলুন কি লাগবে

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার দোকানে সব পাবেন সব একদম কেক থেকে শুরু করে জন্মদিনের যা কিছু এমনকি আলাদা অন্যান্য জিনিসও আমার সব কিছুই আছে আপনি আসতে পারেন হ্যাঁ এসে দেখতে পারেন নিতে পারেন তবে বাজার অপেক্ষা এটা বলতে পারি বাজারের যা দাম আপনি যে কোনো জিনিসের দাম কিনতে গেলে বাজার অপেক্ষা আপনি সব সময় দু পাঁচ টাকা কম পাবেনই বুঝেছেন আচ্ছা কতগুলো করে হুম বলুন কিটা ওগুলো একশো টাকা করে দাম আপনি নব্বই টাকা করে দেবেন দশটা শুনুন না আমি তো আগেই বলে দিলাম বাজারে আপনি যে কোনো দোকানে কিনতে যান দশটা যদি কিনেন সেখানোও কিন্তু আপনাকে একশো টাকাই নেবে আমি তবু নব্বই টাকা বলেছি ঠিক আছে আপনি আসুন না দেখা যাক আমি যতটা পারবো আপনাকে নিশ্চয়ই কম দেবো ঠিক আছে আপনি আসুন হ্যাঁ আর কী কী চাই বলুন

আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা কেক কিন্তু আমার দোকানে তিনশো টাকা থেকে আপনার দেড় হাজার টাকা পর্যন্ত দামের কেক আছে বুঝেছেন তিনশো টাকা থেকে শুরু দেড় হাজার টাকা পর্যন্ত আছে আপনার যেটা আপনার মনে হবে আপনি নিতে পারেন এসে দেখুন দেখে তারপরে চয়েস করুন হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে সবই আছে তো ওটা বড়ো সাইজ আপনার বড়ো সাইজ আপনার লাগবে ঐ সাতশো টাকার মতো কত পাউন্ড নেবেন আচ্ছা ঠিক আছে ওই সাত আটশো টাকা মতো দাম পড়বে এবার দেখুন আপনাকে অনেক রকম সাইজ দেখাবো আপনি ডেলিভারি বড়ো বলতে আপনি কোনটা ঠিক বুঝতে পারছি না আপনাকে দেখাবো সাইজগুলো আপনি দেখবেন হ্যাঁ মোটামুটি ওই সাত আটশো টাকার মধ্যে ধরে রাখুন হবে আচ্ছা ঠিক আছে আমার দোকান খোলা থাকবে আপনি এই রাত্রির দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে আপনি যে কোনো সময় আসতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এগুলো কি আপনি নিয়ে যাবেন না আমাকে হোম ডেলিভারি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আরো ভালো হলো তাহলে আপনার খরচা আরো একটু বেঁচে গেলো ঠিক আছে ঠিক আছে আসুন তাহলে হুম হ্যাঁ হুম